হ্যাঁ আমার জীবিকা বিদ্যুতের উপর নির্ভর করে এবং বিদ্যুৎ চলে গেলে বিদ্যুৎ চলে গেলে আমাদের মনকে প্রচুর প্রভাবিত করে কারণ আগেকার যুগে কী হত বিদ্যুৎ বিদ্যুৎ চলে গেলে তার জন্য অপেক্ষা করতে হত কিন্তু বর্তমানে বিদ্যুতের বিভিন্ন প্রকল্প ব্যবস্থা হয়ে গিয়েছে সোলার সিস্টেম হয়ে গিয়েছে গোবর গ্যাস শক্তি হয়ে গিয়েছে তাছাড়া চ্যানেল টানার মাধ্যমে বিদ্যুৎ আনা করায় এখানে মানুষের এখানে ইনভার্টার আছে আগে ছিল না কারণ এখন ব্যবসার উন্নতির কারণে এবং বিভিন্ন কাজের মানুষের ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে এখানে ইনভার্টার আছে